নির্বাচনের সময় আপনি কী সমস্যার সম্মুখীন হয়েছেন কী কী এবং দূরবর্তী নির্বাচনী স্থানীয় গুন্ডারা সমস্যা তৈরি করছে এবং ভোট কারচুপি করেছে এরকম নিয়ে অনেকই সমস্যায় পড়েছি এবং সমস্যাগুলি আজও দেখা যায় এই সমস্যাগুলি নিয়ে যখন আমি ভোট দিতে যেতাম সেই সব সমস্যাগুলির মুখে পড়তে হয়েছে এবং ভোট কারচুপি তো বলার কথা নয় সেসব তো হয়েই চলেছে এবং নির্বাচনের সময় বহু সমস্যা বহু সম্মুখীন হয়েছি বলতে নির্বাচনী বুথ থেকে স্থানীয় গুন্ডারা সমস্যা সৃষ্টি করেছে এতে ভোট দেওয়ার জন্য এবং ভোট কারচুপি ভোট দিতে চালাকি করেছে ভোট হয়ে গিয়েছে এবং এই সমস্যাগুলির সম্মুখীন হতে হয়েছে এবং সে সমস্যাগুলি খুবই বড় বড় সমস্যার সৃষ্টি হয়েছে এবং এই সমস্যাগুলির সম্মুখীন হয়েছি আমি এবং এগুলি খুবই সত্যিই সমস্যার সৃষ্টি করেছে নির্বাচনের সময় ভোটগুলি কারচুপি হয়েছে শেখে খুবই অসুবিধা হয়েছে এবং এর দূরবর্তী নিকটের বুথের থেকে সামনে বুথ করতে হবে এবং সেগুলি খুব ভালো লাগে এই সমস্যার সম্মুখীন হয়েছি এবং এভাবে সমস্যাগুলির সৃষ্টি হয়েছে ভোট কারচুপি করার জন্য এগুলি হাতে থেকে পড়ে এবং সবগুলি থেকে অসুবিধার সম্মুখীন হয়েছি এবং এই সব সম্মুখীন থেকে এসব ব্যবস্থা হয়েছে